আচ্ছা এটা কি ডক্টর সায়ন্তনী সরকারের নম্বর আচ্ছা আমি মোনালি চ্যাটার্জি বলছিলাম আমি বিগত এক মাস আগে হ্যাঁ ফলটা পেয়েছি কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে এটা আপনার চার্টের সমস্যা না সেটা আমার সমস্যা আমি খুব একটা বেশি খাবার দাবার থেকে খুব একটা বেশি দূরে থাকি নিজেকে দূরে রাখতে পারি না আমি প্রচণ্ড খেতে ভালোবাসি তো সেখানে আমার চার্টেই কিছু অনিয়ম আমার হয়েছে তো সেই দিক থেকে মানে আমি বলছি আমি রিসেন্টলি এই তিন চার দিন আগে আমি একটু ব্যস্ত ছিলাম সে সময় আমার বেশি আমার মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়া হয়েছে যেগুলো ক্যালোরি বেশি থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেগুলো একটু বেশি হয়েছে

ওকে

হুম হুম

হুম হুম

আচ্ছা হুম হুম

হুম হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা আপনি আমাকে কোনো ওয়ার্কআউটের কোনো চার্ট আপনি দেননি যে কী করে আমাকে ওয়ার্কআউট বা কিছু এগুলো করতে হবে